বাংলা ভাষা সম্পর্কে আমার ভ্রান্ত ধারণা আছে যে বাঙালিরা বাংলা ভাষা জানে তারা বাইরে গেলে বাংলা ভাষা ছাড়া আর অন্য ভাষায় কোনো কথা বলতে জানে না কিন্তু আমাদের বাইরে যেখানেই যাই না কেন বাংলা ভাষা তো কেউ বোঝেই না তাই আমাদের বাঙালিদের বাইরের রাজ্যে গেলে খুব কষ্ট হয় অনেকেই তো সাদা বাংলা ভাষায় কথা বলে কিন্তু কেউ তো সে ভাষা বুঝতে পারে না বাইরে গেলে আমাদের হিন্দি এবং ইংরেজি জানতে হয় তাই আমরা বাঙালি হওয়া সত্ত্বেও আমরা সকলকে বলতে চাই যে বাইরে রাজ্যের মানুষরাও যেন কেউ কেউ যেন বাংলা ভাষাটা একটু শিখতে পারে যাতে বাঙালিরা গেলে ওদের ভাষা তারা বুঝতে পারে তা না হলে আমাদের খুব কঠিন সমস্যায় পড়তে হয় কিভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে আমি কিছু বুঝতে পারি না কিন্তু আমাদের বাইরের দেশে কোথাও আমরা গিয়ে কথা বলতে পারি না কারণ আমরা যদিও হিন্দি ভাষা মানুষ একটু আধটু জানে অন্যান্য ভাষা মানুষ কিছুই জানে না তাহলে তারা কিভাবে গিয়ে তাদের সঙ্গে ভাষা বুঝতে পারবে তাই আমাদের উচিত যে আমরা যেন বাংলা ভাষা এই সমস্যার সমাধান আমাদের প্রত্যেকের করতেই হবে তা না হলে আমাদের খুব কঠিন সমস্যায় ভুগতে হয় ডাক্তার দেখাতে গেলেও আমরা ডাক্তারের সঙ্গে তো কথাই বলতে পারি না বা আমরা কিছু বুঝতেও পারি না কী করবো আমরা তো বুঝে উঠতে পারি না আমরা ভীষণ সমস্যার সম্মু সম্মুখীন হয়ে যাই